পশ্চিম বর্ধমান জেলার প্রধান পরিবহন বিকল্প কিছু এমন রয়েছে যেমন রাস্তা রেলপথ বিমানবন্দর জন পরিবহন রিক্সা অটোরিক্সা তারপরে বিভিন্ন ধরনের বাস ইত্যাদি এগুলি পরিবহনের বিকল্প হিসেবে পশ্চিম বর্ধমানে উপস্থিত রয়েছে সাধারণ মানুষের জন্য বিকল্পগুলি এমনভাবে সাশ্রয়ী যেমন কোনও একটা মানুষ দশ টাকার টিকিট কেটে দশ কিলোমিটার পর্যন্ত যেতে পারে ট্রেনের মাধ্যমে তো এক এই ব্যবস্থাগুলি যথেষ্ট সাশ্রয়ী কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু সমস্যা জড়িত হতে পারে যেমন লোকজন যখন অটোরিক্সা বা বাসের মাধ্যমে চলাচল করে তখন তারা কিছু কিছু কিছু ট্রাফিক রুল আছে যেগুলি অমান্য করে এক্ষেত্রে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয় জনসাধারণের মধ্যে তো এইটা একটা সমস্যা হিসেবে ধরা পড়তে পারে